আমার কাছে একটি পাখা রয়েছে ফ্যান ফ্যান রয়েছে যেটি খারাপ দিক রয়েছে কিছু যেমন পাখাটি আমি কিছুদিন আগে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম ইলেকটিক দোকান থেকে তো আমি বাড়িতে নিয়ে আসার পর দেখছি যে পাখাটার গ্যারান্টি ছিলো কিন্তু আমি ব বার বাড়ি থেকে নিয়ে বাড়িতে নিয়ে আসার পর দেখছি পাখাটা চালাতে গিয়ে দেখছি পাখাটা চলছে না তো আমি সেক্ষেত্রে এ আবার ডাকলাম দোকানে গেলাম দোকানে গিয়ে বললাম যে কেন চলছে না তো দোকানীরা বললো যে পাখাটা চলবে তো আমি তারপরে আবার বাড়িতে এসে দেখলাম যে পাখাটার আর দুটো নাট নেই ভিতরে দুটো নাট নেই এবং পাখাটার কয়েলটা থেকে পুড়া পুড়া গন্ধ বেরোচ্ছে তো আমি তখনই বুছতে পারলাম যে পাখাটা পুড়ে গেছে তো আমি আমার কাছে পাখাটা অনেক দাম নিয়েছিলো সেক্ষেত্রে অনেক দাম দিয়ে পাখাটা আমি কিনেছিলাম কিন্তু পাখাটা খারাপ বেরিয়েছিলো তো পাখাটা ফেরতও নিল না কারণ তারা বললো যে আমি না কি পুড়িয়ে দিয়েছি কার আমার ভুলভাল ফিটিং করা হয়েছিলো সেক্ষেত্রে পুড়ে গিয়েছে তো পাখাটার খুবই খারাপ লাগল আমার অনেক দাম নিল কিন্তু নতুন পাখাটা আমি ইউ ব্যবহার করতে পারলাম না তার আগেই খারাপ হয়ে গেলো